হ্যাঁ আমি লাইব্রেরিতে গেছি ছোটোবেলায় বাবার হাত ধরে আলিপুরদুয়ার মিলন সংঙ্ঘ লাইব্রেরিতে যাওয়া তারপর আস্তে আস্তে বড়ো হওয়ার সঙ্গে স্কুল লাইব্রেরিগুলোতে নিজে কার্ড করা এবং বই এনে বই ঘাটা এইসব হয়েছে তাছাড়া আমার বাড়িতে সেরকম কোনো লাইব্রেরি নেই কিন্তু আমার স্বপ্ন আছে ভবিষ্যতে আমি একটি লাইব্রেরি বানাবো যেখানে রেক রেক ভর্তি নানান ধরনের কবিদের বই থাকবে বাংলা ইংলিশ সব ধরনের এটা আমার একটি স্বপ্ন